শিক্ষা কর্মস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার তরুণদের সামনে প্রধান সমস্যা এবং সুযোগগুলি হল যেমন সমস্যা বলতে শিক্ষার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এখন স্কুলেতে সেরকম কোনো শিক্ষক শিক্ষিকা নেই পড়াশোনা ভালো হচ্ছে না স্কুল কলেজের অবস্থাও তেমন ভালো না কর্মসংস্থান পশ্চিম বর্ধমানে তেমন কর্মসংস্থান ভালো না মানুষ কর্মের জন্য শিক্ষা ছেড়ে দিচ্ছে যেহতু এখন অর্থের সব সময়ই প্রয়োজন থাকে সেইজন্য যুব উন্নয়ন সুবিধার মধ্যে হচ্ছে যুব উন্নয়ন যেমন শিক্ষার ক্ষেত্রে শিক্ষা করে মানুষ অনেক এখনকার ছেলে মেয়েদের বৃদ্ধি প্রকাশ করছে সাধারণ মানুষিক ব্যাধি হচ্ছে এবং মানুষ এখনকার ছেলে মেয়ে আর একটু পড়াশোনার একটু পড়াশোনার জন্য তাদের বুদ্ধি বুদ্ধির বিকাশ ঘটছে না সেইজন্য তারা নেশা নেশার অতিরিক্ত নেশা করছে আত্ম আত্মহত্যার পথ বেছে নিচ্ছে